হ্যাঁ আমি আমার মাতৃভাষার চেয়ে আমি পড়েছি ইংরেজি ইংরেজি ইংরেজি ভাষার বই আমি পড়েছি ইংরেজিতে বুঝতে আমার একটু কষ্ট হয় এবং কথা বলতেও একটু কষ্ট হয় সেই জন্য আমাকে ইংরেজি বই আমাকে পড়তেও ভালো লাগে না ইংরেজি কথা বলতেও আমার ভালো লাগে না কেউ যদি ইংরেজিতে কথা বলে সেটাও আমার ভালো লাগে না কো